ছোটবেলা থেকেই আমি ভিডিও গেম খেলে বড় হয়েছি এবং এখনো প্রায় কিছু সময় পেলেই তা খেলি আমার প্রিয় ভিডিও গেম হলো এফপিএস টাইপ গেম এফপিএস কথাটির ফুল ফর্ম হলো ফার্স্ট পার্সন শ্যুটিং গেম এতে আপনি একটি প্লেয়ারকে কন্ট্রোল করেন যারা বিভিন্ন বাকি আপনারই মতো ভার্চুয়াল প্লেয়ারদেরকে ভার্চুয়াল বন্দুক দিয়ে গুলি করে এই গেমের মূলত পছন্দ হওয়ার কারণ হলো এতে কৌশলের প্রয়োজন এবং সাথে সাথে স্কিলসেরও প্রয়োজন আপনাকে ভিডিওতে একটি বন্দুকধারী প্লেয়ার হিসেবে দেখানো হয় এবং আপনাকে আরও আপনারই মতো বিভিন্ন রকম বন্দুকধারী প্লেয়ারদেরকে শ্যুট অথবা গুলি করতে হয় এটাই এই গেমের মূলত কারণ